হ্যাঁ হ্যালো হ্যাঁ ম্যাম বলছি এটা কি কামারহাটি কৃষি হসপিটাল রিসেপশান হ্যাঁ তো ম্যাম হচ্ছে আমার বাড়িতে বাচ্চার একটা ডায়রিয়া হয়েছে তো আমি ওখানটায় ভর্তি করতে চাই তা ডাক্তারবাবু কখন আসবেন ম্যাম বলতে পারবেন আচ্ছা আচ্ছা ম্যাম তো ওখানে ভর্তি করতে গেলে কী কী আমার ডকুমেন্টস কী কী লাগবে সেটা একটু বলতে পারবেন ম্যাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ম্যাম আচ্ছা আচ্ছা ম্যাম

আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ম্যাম আচ্ছা আচ্ছা ম্যাম হুম হুম

আচ্ছা ম্যাম

আচ্ছা আচ্ছা ম্যাম তো হসপিটাল থেকে গাড়িরও ব্যবস্থা আছে তাই তো ম্যাম আচ্ছা আচ্ছা ম্যাম থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি